হ্যালো ক্যাব ড্রাইভার আমি মিনাত বলছি আমি যে অনেকক্ষণ পৌঁছে গেছি এখানে আপনি কি আসুন আপনি কি আসেননি হ্যাঁ দাদা আমি একটু ভিড়ের মধ্যে জ্যাম হয়ে গেছে তাই আমি যেতে পারছি না আপনি দশটা মিনিট ওয়েট করুন আমি চলে যাবো আরে দশটা মিনিটের সঙ্গে সঙ্গে কী আমি অনেকক্ষণ ধরে আছি এখানে তো আপনি আপনাকে দেখতে পাচ্ছি না প্লিজ তাড়াতাড়ি আসুন আচ্ছা আপনার আপনি আমার বোঝার চেষ্টা করুন ভিড়ের মধ্যে কী করে যাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিট ওয়েট করছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার এমার্জেন্সি কিছু কাজ আছে প্লিজ আসুন ঠিক আছে আপনি কোথায় আছেন বলুন তো আমি পূর্ব মেদিনীপুর বাস স্ট্যাণ্ডের সামনের যে শিব মন্দির আছে না ওখানে আছি আচ্ছা ঠিক আছে আসুন আমি রাখছি এখন